আমার পাহাড় সমুদ্র দুটোই ভালো লাগে তবে পাহাড়টা সবথেকে বেশি ভালো লাগে পাহাড় যাওয়ার সুযোগ আমার এখনও হয়নি আমি এখনও স্বপ্নেই দেখি যে কবে পাহাড় যাব পাহাড়ের মনোরম দৃশ্য দেখব পাহাড়ের সূর্যাস্ত দেখব সূর্যোদয় দেখব এবং পাহাড়ের তুষারপাত দেখব এই সব দেখার ইচ্ছে আমার খুব আছে কিন্তু এখন অবধি সেই সুযোগ হয়ে উঠেনি আমি ফোনেই পাহাড়ের ছবি দেখেই উপভোগ করি মনোরম দৃশ্যগুলো দেখি এবং কেউ বেড়াতে গেলে সেসব ছবি দেখেই আপাতত পাহাড়ের যাওয়ার উপভোগটা করি এবং এই এইগুলো দেখে আমার পাহাড়ে যাওয়ার আরও যেতে পাহাড়ে যেতে ইচ্ছে করে কিন্তু সেই সুযোগ হয়নি আশা করি ভবিষ্যতে ঠিক পূরণ হবে কিন্তু আমি একবার সমুদ্রে গিয়েছি সমুদ্রে দীঘা গিয়েছি এবং দীঘায় যেই অপরূপ দৃশ্যটা দেখেছি যেই সূর্যাস্তটা দুটো পাহাড় সমুদ্র দুই জায়গার সূর্যাস্তই খুব ভালো হয় আমি ফোনে দেখেছি পাহাড়ের সূর্যাস্ত কিন্তু সমুদ্রের সূর্যাস্ত সামনে থেকে দেখেছি সমুদ্রের সূর্যাস্ত যখন হয় মনে হয় সমুদ্রের কোল থেকে সমুদ্রের ভিতর থেকে সূর্যমামা উদয় হয় এবং সেইটা দেখতে দারুণ লাগে সেখানে এবং সমুদ্রের ধারে সেই সূর্যাস্তর সময় চারিদিকে কুয়াশার সময় আমি গিয়েছিলাম শীতকালে চারিদিকে কুয়াশার সময় কুয়াশার ভিতরে যখন সূর্যটা ধীরে ধীরে উঠছিল এবং ঠান্ডা বাতাস বইছিল সেটা দেখতে এবং সেই আবহাওয়াটা উপভোগ করতে খুব সু মানে দারুণ ছিল সেই আবহাওয়াটা সত্যি খুব সুন্দর ছিল এবং আমি আমার ফ্যামিলির সাথে গিয়েছিলাম সেখানে এবং সেখানে রিলস বানানো এবং ছবি তোলার জন্য দারুণ একটা জায়গা হচ্ছে দীঘা এবং পাহাড়ও খুব সুন্দর জায়গা হবে আমি যাইনি এখনও তাও কিন্তু আমার মনে হয় যে পাহাড় গেলেও হয়তো সেম জিনিসটাই আমি বুঝতে পারব যে ওখানের এর মা মনোরম দৃশ্যের ছবি তুলতে পারব বা খুব সুন্দর হবে পাহাড়ে দৃশ্যের ছবি এমনিই প্রাকৃতিক সৌন্দর্য এত ছবি তো এমনিই ভালো আসবে কিন্তু দীঘাতেও ও আমি গিয়েছিলাম হয়তো স্যারেদের সাথে গিয়েছিলাম স্যারেদের সঙ্গে যাওয়ায় সেরকম ছবি তোলার সুযোগ হয়নি আমরা পড়াশুনোর জন্য গিয়েছিলাম সেরকম ছবি তোলা হয়নি আমরা নানা রকম জিনিস সংগ্রহ করেছিলাম সেখানে পড়াশুনোর জন্য কিন্তু ফ্যামিলির সাথে গিয়ে দেখি সূর্যাস্তটা দেখে দারুণ উপভোগ করেছি সেখানে সূর্যাস্ত সত্যি খুব সুন্দর এবং সূর্যাস্তর সাথে ওখানে এর সমুদ্রের ধারের হাওয়া এবং সমুদ্রের ধারে সমুদ্রের জল থেকে ভেসে আসা ছোটো ছোটো মাছ সেগুলোও দেখতে খুব ভালো লাগে